নয় দুই দুহাজার বাইশ দশ এগারো দুহাজার তেইশ এগারো এগারো দুহাজার তেইশ দশ এক দুহাজার ছয় এগারো পাঁচ দুহাজার সাত